হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলুন মালদাতে তো অনেক হিস্টোরিকাল প্লেসেস আছে তো হিস্টোরিকাল প্লেস আছে তাতে পার্ক আছে অনেক জায়গাই আছে আপনি কি ঘোরার মালদাতে আপনি যেমন চাইবেন ট্রেন আছে বাস আছে আপনার যদি দরকার পরে তো পার্সোনাল কারও আছে তো সেটাও ব্যবস্থা হয়ে যাবে আপনারা কতজন আসছেন

ভালো হোটেল হ্যাঁ হ্যাঁ যেমন চাইবেন ফাইভ স্টার হোটেলও আছে নরমাল যদি অ্যাফোর্ডডেবলের মধ্যে কমে যদি চান তাহলে সেরকমও ব্যবস্তা আছে পার ডে আপনার দেড় হাজার এক একজনের আপনার পাঁচ হাজারের মতো পাঁচ ছ হাজারের মতো আপনারা কি ইয়ে খাবার দাবার নিয়ে এখানেই খাওয়া দাওয়া করবেন না যেখানে ঘুরতে যাবেন ওখানেই ও ঠিক আছে কোনও ব্যাপার না তা আপনাদের ট্রান্সপোর্টে মানে কী কী দরকার সেটা বলুন আপনারা কি কীসে সুবিধা হবে আমাদের কাছে টাটা সুজুকি সবই আছে আর বাসও এখানে অ্যাভেলেবেল বাস ট্রেন

হুম ঠিক আছে